স্থানীয় পরিবহন বিকল্প ঝাড়গ্রামে এখনো উপলব্ধ আগে অটো এসবের ব্যবহার ছিলো না রাস্তাঘাটও ভালো ছিলো না কিন্তু এখন রাজ্যের সরকার রাস্তাঘাট করে দেওয়ার ফলে এবং অটো আসার ফলে এখানে বসবাসকারি মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রভাব পেয়েছে ফেলেছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য বিরাট সুবিধা পেয়েছে এবং এখানে এই যে জেলার সামগ্রিক অভিজ্ঞতা এবং গতিশীলতায় এই রাস্তা সুন্দর এবং টোটো ও দৈনন্দিন জীবনে প্রচুর প্রভাব ফেলেছে এর জন্য আমরা ঝাড়গ্রাম গ্রাম গ্রামবাসীরা খুবই রাজ্য সরকারকে অভিনন্দন জানাই